হ্যাঁ আমার এলাকার কাছাকাছি বিখ্যাত অনেক শপিং মল শপিং সেন্টার আছে যেমন তার মধ্যে বাজার কলকাতা ওতে অনেক জামাকাপড় সস্তায় পাওয়া যায় মানে মোটামুটি তুলনামূলকভাবে আর ভালো জিনিসপত্রও হয় তারপরে সমস্ত দৈনন্দিক সামগ্রি গয়নাগাটি তারপরে ফ্রোজেন ফ্রু ফুডস এই সব জিনিসই পাওয়া যায় এছাড়া আমাদের এখানে সাউথ সিটি মল রয়েছে সাউথ সিটি মলে সমস্ত ব্যান্ডেড জিনিস পাওয়া যায় সমস্ত ব্রান্ডেরই কাপড়জামা খাবার দাওয়ার খেলনা বাচ্চাদের জুতো সিনেমা হল যেমন আইনক্স রয়েছে সিনেমা দেখার জন্যে সমস্ত জিনিস ওখানে দোকানগুলো দোকানপাট চলছে এছাড়াও রয়েছে লেক মল লেক মলেও একটা ফুড কোর্ট আছে যেখানে বসে সবাই খাওয়ার খেতে পারে পর্যটক টক পর্যটকরা আসে ওখানে খাওয়ার খেতে ঘুরতে এই সমস্ত জামাকাপড় ওখানে একেকটা ব্রান্ডের একেকটা রকম জামাকাপড় তারপরে একেক রকম নানান দামে পাওয়া যায় নানান বিভিন্ন দামে কম দামেরও আছে বেশি দামেরও আছে প্রচুর লোকরা যা যারা যেটা পছন্দ করেন সেইভাবে কেনাকাটি করতে পারেন সমস্ত খাবার দাবারও পাওয়া যায় বিভিন্ন মূল্যের এছাড়াও কোয়েস্ট মল রয়েছে অ্যাক্রোপলিস মল মেট্রোপলিটন মল অনেক ধরনের মলই এখানে আছে তবে সমস্ত মলের ভেতরেই দোকানপাঠে যেহেতু ভ্যাট কাটা হয় সেই কারণেই অনেক জিনিসপত্রের সেই তুলনামূলকভাবে বাইরের ফুটপাতে বা বাইরে যেই দোকানপাটগুলো থাকে তাদের থেকে বেশি দাম হয় কিন্তু তবুও পয্যটকরা তারা ওখানে ঘুরতে বা কেনাকাটি করতে পছন্দ করে